আমি একদিন ও একটি অটো থেকে নামতে গিয়ে আমার মোবাইলটি ভুলবশত ফেলে আসে জরুরির কারণের জন্য কিন্তু আমার মোবাইলটিও তো খুব প্রয়োজন কিন্তু সেখানে আমি কী করবো বুঝতে পারছিলাম না হঠাৎ সেই দাদার নাম্বারটিতে কল করলাম দাদাকে বললাম যে দাদা আমার এরকম মোবাইলটি আপনার গাড়িতে পড়ে গিয়েছে তা যদি পওয়া যায় খুব ভালো হতো মোবাইলের তো খুব প্রয়োজন তাছাড়া মোবাইলে অনেকে ডকুমেন্টস জিনিসপত্রও যাতে থাকে তহলে যদি আপনি আমাকে আমার মোবাইলটি দিয়ে দাদাটি বললো হ্যাঁ আমার গাড়িতেই মোবাইলটি পড়েছে তো দাদাকে বললাম যে দাদা আমার তালে মোবাইলটি একটু ফিরিয়ে দিলে খুব ভালো হয় দিয়ে দাদা বললো যে ঠিক আছে তাহলে দিয়ে আমি দাদাকে বললাম যে দাদা তাহলে আপনি আসবেন কি না আমি আপনার দিকে যাবো বা আপনি কোথায় থাকবেন বলুন আমি সেখানেই যাবো দাদা বললো যে তুমি এসো মোবাইলটি নিয়ে যাও দিয়ে দাদার ওখানকে গেলাম দিয়ে দাদাকে কল করলাম দিয়ে তোমার দাদাকে কল করতে দাদা বললো যে ঠিক আছে তাও আপনি আপনার জিনিসপত্র করে রাখবেন দাদা মোবাইলটি আমার ফিরিয়ে দিলো দাদাকে দু একশো কিছু দিলাম দাদা খুব ভালো মানুষ ঠিকই আসে এরকম মানুষ খুব কমেই পাওয়া যায় আমার খুবই মোবাইলটির প্রয়োজনও ছিলো দাদা কিন্তু রেখে দিয়েছিলো খুবই ভালো মানুষ ঠিকই আছে বলতে পারেন অথবা মোবাইল ওয়ালেটটি

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমার মোবাইলটি ফিরিয়ে দেওয়ার জন্য